আমি ভ্রমণের জন্য যেতে পছন্দ করি সমুদ্রও পছন্দ করি পাহাড় পছন্দ করি ঐতিকহাসিক স্থানও পছন্দ করি মন্দির এগুলো আমি সবই পছন্দ করি তার মধ্যে দি সমুদ্রটা একটু বেশি পছন্দ হয় তার কারণ সমুদ্রে আমি অনেকবারই গেছি যেমন দীঘা পুরী কারণ সমুদ্রের পাশে বসে থাকতে ভালো লাগে সমুদ্রের জলের শব্দ ভালো লাগে ওই সমুদ্রের পাশে দোকানগুলো দেখতে ভালো লাগে ওখানে অনেক সামুদ্রিক জিনিস পাওয়া যায় যেমন মুক্ত পাওয়া যায় সামুদ্রিক মাছ যেগুলো খেতে ভালো লাগে তারপরে ঐতিহাসিক স্থান ব ঐতিহাসিক স্থানও পছন্দ সেখানে গেলে অনেক ঐতি ইতি অনেক ইতিহাস জানা যায় যে অনেক আগে আগেকার দিনে কী হতো না হতো অনেক বিষয়বস্তু জানা যায় ওখানে এ গেলে আর মন্দিরও পছন্দ আমাদের এখানে বিপত্তারিণী মন্দির কালীঘাট দক্ষিণেশ্বর ও মন্দির প ও খুবই পছন্দ ও কারণ আমি আমি প্রায় সময়ই যাই মন্দিরে পুজো দিতে মন্দিরে গিয়ে মন্দিরে গেলে আলাদাই একটা শান্তি লাগে এই কারণে মন্দিরও খুব পছন্দ আর মন্দির ঠাকুরের ভোগও ভালো লাগে আর পাহাড়ও পাহাড় পছন্দ ও পাহাড় পাহাড়ে গেলে যেমন মনে হয় যে প্রায় মেঘের কাছাকাছি চলে এসছি পাহাড়ে গেলে বরফ দেখতে পাওয়া যায় পাহাড়ের এ চা বাগান থাকে চা বাগান দেখতে পাওয়া যায় এসব কারণে মোটামুটি সবই এইসবই পছন্দ